এ বিষয়ে আমার খুব বিশেষ ধারণা নেই তবে বলবো বাইরে থেকে যদি একটু বেশি শিল্প আসে তাহলে এখানকার স্থানীয় যেসব যুবকরা রয়েছে তাদের চাকরি পাওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে এবং কর্মশক্তি যদি বিকাশের কথা বলেন কর্মশক্তি বিকাশ তখনই হবে যখন শিল্পের পরিমাণ বাড়বে হাই টেকনোলজি আসবে তখনই এখানকার যুবকেরা নিজেদের প্রতিভাকে বিকশিত করতে পারবে এছাড়া এ সম্বন্দে আমার বিশেষ কিছু জানা নেই তবে আমি চেষ্টা করবো এগুলো জেনে নেওয়ার কীভাবে প্রতিভাকে বিকাশ করা যায়